আমি জলের ঘাটতি খুবই অনুভব করেছি এর মোকাবেলা করার জন্যে খুব কঠিন প্রস্তুত আমি করেছি প্রস্তুতি আমি নিয়েছি আমি যেখানে জলের ঘাটতি পাই সেখানে আমি যেখানে যে এলাকায় আমি বসবাস করি সেই এলাকায় আমাকে ঠিকঠাভাবে আমার জল আমি পাই না সেখানে আমার নলকূপ নেই আমার টাইম কলের ব্যবস্থা খুব একটা নেই জল আনতে যেতে হয় আমার পাঁচ কিলোমিটার গিয়ে জল আমাকে নিয়ে আসতে হয় জল এনে আমি সেখানে সংগ্রহ করে রাখি সেই জলটা আমায় সারা দিন ভাবে আমি ব্যবহার করি সেই জলটা আমি খুব একটা অপচয় করতে চাই না আশেপাশে জলের ঘাটতি হওয়ার জন্যে আমি খুব বড়ো সময়ের একটা প্রস্তুতি নিয়েছি একটা বড়ো পুকুর কাটার ব্যবস্থা আমি করছি সেখানে আমি বড়ো পুকুর কেটে কিছু জল আমি সংগ্রহ করে রাখব সেই জল নিয়ে আমার যেন অনেকগুলো ঘাটতি মিটতে পারে কিংবা আ আমি আশেপাশে আরো লোকেদের আমি জল দিতে সাহায্য করি সেই জল নিয়ে তারা ব্যবহার করুক জল হচ্ছে মানুষের জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারে না জল ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না জল দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হয় সেই জলটা অবশ্যই অবশ্যই দরকার ছোটো বড়ো পাত্রর মধ্যে জল রাখলে আমাদের সেই জলগুলো নোংরা পরি নোংরা মাছি মশা বিভিন্ন ধরনের জল আসে জল জীবনে তৈরি হয়ে যায় তাই জন্য আমি একটা বড়ো জায়গা পুকুর পুকুর কাটার ব্যবস্থা করছি সেই সেখান থেকে আমি জল সংগ্রহ করছি জল সংগ্রহ করে রেখে সেই জল নিয়ে আমাদের বিভিন্ন এলাকায় আমি দিতে পারলে আমি খুব খুশি হব এই জন্য আমি এখানে বড়ো পুকুর কাটার ব্যবস্থা করছি